পাখির আবাস স্থল বলতে আমরা বেশিরভাগ জঙ্গলটাই ধরে থাকি কারণ জঙ্গলের বিভিন্ন গাছে পাখিরা থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে পাখিরা নানান ধরনের গাছে ঘুরে ঘুরে বেড়ায় এবং নানান ফল খায় পাখিরা পাখিতেই সুন্দর ও শোভা পায় তাই আমাদের জঙ্গলকেও সুরক্ষা রাখতে হবে যাতে অতিরিক্ত মাত্রায় গাছ কাটা না হয় গাছগুলো সংরক্ষণ করতে হবে এবং তাদের যত্ন করতে হবে যাদের পাখিদের বসবাসের কোনো অসুবিধা না হয় এছাড়াও নানান জায়গায় পাখিদের আবাসের স্থল কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যেমন চিড়িয়াখানা বিভিন্ন পাখিরালয় আমরা একবার সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম সেখানেও দেখি নানান ধরনের পাখি আছে তবে অনেক মানুষ যায় সেখানে বেড়াতে গিয়ে পরিবেশটাকে খাবার খেয়ে নানান ধরনের প্যাকেট ফেলে নোংরা করে আসে এতে পাখিদেরও ও পশুদের খুব অসুবিধা হয় তাই আমি বলব তারা যেন ওই কাজগুলো না করে যাতে তাদের অসুবিধার দিকটাও তারা একটু লক্ষ্য রাখে পাখিরা যাতে সুস্থভাবে সুস্থ পরিবেশে বেড়ে ওঠে আমাদের পরের প্রজন্মও যেন এই পাখিগুলোকে দেখতে পায় যাতেই পাখিগুলো সহজে লুপ্ত না হয় পাখিদেরকে সুন্দরভাবে তাদের খাবার দেওয়া নিয়মিত তাদের বাসা পরিষ্কার করা তাদের থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব দিকটাই মানুষকে লক্ষ্য রাখতে হবে যারা এই সব দায়িত্ব থাকে তাদের ভালোভাবেই লক্ষ্য রাখতে হয় যাতে পাখির কোনো অসুবিধা না হয় এবং তারা অসুস্থ হয়ে না পড়ে পাখিরা সবারই প্রিয় আমারও খুব প্রিয়